হ্যালো হ্যাঁ বলছিলাম যে আমি কিছু দিন আগে একটা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম হ্যাঁ তো প্যান কার্ডটা তো আমার সাত দিনের মধ্যে চলে আসবে বলেছিলো হ্যাঁ সাত দিনের মধ্যে কিন্তু এখনও তো আসছে না তো একটু বলতে পারবেন যে প্যান কার্ডটা কবে আসবে একটু যদি বলতেন হ্যাঁ হ্যাঁ একটু দেখুন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরশু আসবে আচ্ছা ওটা কি কোনোভাবে কাল হবে না না আসলে প্যান কার্ডের জন্য আমার তো কিছু কাজ আটকে আছে কালকে হলে খুব ভালো হতো যদি দেখুন না যদি হয় ও আচ্ছা পরশু আসবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো প্যান কার্ডের জন্য আমার যে নাম্বারটা জন্ম তারিখটা লাগবে তো আপনি ওটা একটু লিখে নেবেন আচ্ছা হ্যাঁ আমি বলছি নাইন এইট ফোর ফাইভ ওয়ান টু এইট ওয়ান নাইন থ্রি আর জন্ম তারিখটা লিখুন হ্যাঁ সেভেনটিন জিরো এইট নাইনটিন নাইনটি ফাইভ আচ্ছা হ্যাঁ ধন্যবাদ